হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার কে ও ঠিক আছে কিন্তু শুনি কী কী করতে হবে হুম হুম হ্যাঁ আচ্ছা হুম হুম তা কত কী মাইনা আছে হুম হুম তা আপনি বলুন দেখি আপনার কত মানে দেওয়ার ইচ্ছা কি কি আপনার রেটটা হুম আচ্ছা সারাদিন মানে সারা দিন রাত্রি আচ্ছা হ্যাঁ ও আমার নিজের মত করে দেখতে হবে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এমনি বাড়িতে কেউ থাকে না না কি থাকবে না না আপনি বাড়িতে কি বলছি আপনাদের বাড়িতে আর কেউ থাকবে না না কি শুধু আমি একাই দেখবো লোক ওহ আমি শুধু ওনাকেই দেখাশোনা করবো ওনার ও আচ্ছা হ্যাঁ নিয়ে যাওয়া কি ওষুধ খাওয়ানো খাওয়ার খাওয়ানো

ফোন করে জানানো আচ্ছা হুম ঠিক আছে হ্যাঁ ভালো আচ্ছা নিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ কাল থেকেই যাব তাহলে কাল কাল ক তারিখ হচ্ছে এক এক তারিখ এক তারিখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে কাল থেকেই যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে